রান্না হয় রান্নাঘরে ব্যবহার হয় মগ মূলত জল তোলার জন্য বা জল ঢালার জন্য কড়াই ব্যবহার হয় রান্না সবজি রান্না করার জন্য হাঁড়ির ব্যবহার হয় ভাত রান্না করার জন্য খিচুড়ি রান্না করার জন্য পায়েস রান্না করার জন্য খুন্তি যেটা দিয়ে ভাতকে নাড়া হয় সবজি নাড়া হয় হাতা ব্যবহার করা হয় ডাল তোলা বা কোনো তরি তরকারি তোলার জন্য গ্যাস গ্যাস তো ব্যবহার করা হয় যেটা আমাদের রান্নার আঁচের জন্য এছাড়া গ্যাসের যে আঁচ হয় সেটাতে সেটাকে আমরা ওভেন বলি লাইটার গ্যাসকে জ্বালানোর জন্য ব্যবহার করা হয় বালতি জলকে সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয় চামচ ছোট ছোট চামচগুলো ব্যবহার করা হয় ছোট ছোট জিনিস তোলার জন্য যেমন নুন তারপর কিছু বাটা মশলা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো পাঁচ ফোঁড়ন এই সমস্ত কিছু জিনিস তোলার জন্য চামচ ব্যবহার করা হয় এছাড়া বঁটি ব্যবহার করা হয় যেটা সবজি কাটার জন্য আনাজ কাটার জন্য চাকু দিয়েও বিকল্প হিসাবে সবজি কাটা যায় এবং ব্যবহারও বিভিন্ন লোক করে থাকে এবার